হ্যাঁ বলো

হ্যাঁ মোটামুটি তৈরি আর কি আচ্ছা হ্যাঁ গাড়ি বলতে আর কি টোটাল যতজনের হবে আর কি তো সেই মতন তাহলে একটা গাড়ি আর কি ঠিক করতে হবে তাহলে হ্যাঁ যাতে না যেরকম ওটাতে সবাই যেতেও পারে প্লাস যত জিনিস থাকবে সেগুলোও যেন একসাথে আর কি হয়ে যায় তাহলে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হবে না ঠিক দুপুরে হ্যাঁ না সে আমি গাড়ির দিকটা তাহলে ম্যানেজ করে নেব আর কি হ্যাঁ তো ওইগুলো কি আমরা মানে নিজেদের মধ্যে করতে হবে না কাউকে সেরকম নিয়ে যেতে হবে রান্নার জন্য

হ্যাঁ সে তো লাগবে হ্যাঁ তো ওটার দায়িত্ব কাকে দেওয়া হবে মানে কাকে দিলে ঠিক হবে মনে হয় না আমার সাথে সেরকম কথা হয়নি তাহলে আমি ওর সাথে একবার কথা বলে নেব তাহলে যে তাহলে যে কী হবে না হবে তাহলে ওটার ব্যাপারে একবার আর কিছু বলতে মিষ্টি তাহলে নিয়ে নিতে হবে হ্যাঁ ওগুলো সবাই মোটামুটি নিজের নিজের ব্যাগে তো নিয়ে যাবেই কিছু না কিছু না হবে না আর তাহলে জলের দিকটা কী হবে মানে খাবার জলটা তো কম সে কম ক্যারি করতে হবে হ্যাঁ জলটা তো দরকারী আর কি হ্যাঁ জল একটা কেউ একটা দায়িত্ব সবাই যদি মানে সব মিলেমিশে করে তাহলে কাজটা করতেও সুবিধা হবে আর ভালোও লাগবে সবাই যদি সবটা আর কি এক একটা এক একজন এক একটা দায়িত্ব আর কি নেয় হ্যাঁ তার একজন মানে একজনের ওপর যদি সব দায়িত্ব হয়ে যায় তখন সব ভুলে যেতে পারে তখন মুশকিল হয়ে যাবে তাহলে না জলটা তো চাই হ্যাঁ হ্যাঁ আর খাওয়ার জন্য ওরকম যে বোতলগুলো হয় সেগুলো নিয়ে নিলেই হচ্ছে ওটা খাবারের জন্য যেটা আর কি আর এরকম ধরনের রান্নার জন্য যে জলটা লাগবে সেটা তো নিয়ে যেতেই হবে সেখানে যদি এবারে জলের ব্যবস্থা যদি থাকে তো ভালো আর না থাকলে তো জলটা তো নিয়ে তো যেতেই হবে মানে ওটা ভেবে আর যদি থাকে ওখানে তাহলে আরও ভালো আর না থাকলে জল তো নিতেই হবে হ্যাঁ ওইটাই তো তার জন্য একটা কি মানে না সকালে বেরোতে হবে ঠিক আছে তারপরে একটা রাঁধুনি তো নিয়ে যেতে হবে যদি আমরা নিজেরা গিয়ে ওখানে রান্না করি তাহলে আর কিছু ঘুরতে পারবো না যাওয়ার পর কাজেই ব্যস্ত থাকব হ্যাঁ মানে বলে দেবে যে একটা যেন রাঁধুনি মানে নিয়ে যেতেই হবে কারণ আমাদের সবাই মিলে যদি করি তাহলে আর কিছু ঘোরা হবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবই হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিউ ইয়ার এলে তো ওই দিনেই তো একদম মানে ওই দিনেই যাবে তো আচ্ছা